হ্যালো আসো বোসো আমাদের একটা প্রোজেক্ট নিয়ে কাজ আছে খুব বড়ো সেটা আমি তোমাকেই দিতে চাই কারণ তুমি একমাত্র এমন এমপ্লয়ি আছো যে আমার কথা ভালোভাবে শোনো এবং কোম্পানিকে খুব আগে নিয়ে গিয়েছো তাই আমি এই কাজটাও তোমাকে দিতে চাই এটা একটা পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রোজেক্ট আছে আমাদের পরিবেশে এখন দেখতে পাচ্ছ খুব রোদ পড়ছে খরা হচ্ছে কারণ পরিবেশ অনেকটা জলের সংকট দেখা দিচ্ছে এই জলের সংকটকে দূর করার জন্য আমরা যেসব গ্রামে খুব জলের সংকট যে সব গ্রামে পুকুর নেই সেই সব অঞ্চলগুলোতে আমরা পুকুর খনন করবো এই আর্থিক সহায়তাটা আমরা কোম্পানি থেকেই দেবো হ্যাঁ আর তোমাদের ওদের সবাইকে বলেও দেবে যে ওদের একটা মানে মানে পুকুরে মাছ চাষ করবে বা অন্যান্য কোনো ফসলের চাষ করতে পারে সেই পুকুরের ধারে সেই ফসল ও মাছ উৎপন্নের পরে যে টাকাটা পাবে সেটি আমরা সেভেনটি পার্সেন্ট ওদেরকে দেবো এবং থার্টি পার্সেন্ট আমরা নেবো তুমি একটা ভালো কথাও বলেছ হ্যাঁ সেরকম একটাও রাখবো প্রশিক্ষণের কিছু এক সপ্তাহের প্রশিক্ষণ দেবো মাছ চাষের সম্বন্ধে হ্যাঁ তুমি এই প্রোজেক্টটা খুব ভালোভাবে করবে তুমি আমাদের কোম্পানির একটা খুব বিশ্বস্ত কর্মচারী তাই এই প্রোজেক্টটা আমি তোমাকে দিতে চাই তাই আজকে আমি তোমাকে ডেকেছি আমার কাছে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি পাঁচ পার্সেন্ট আরও বেতন বাড়িয়ে দেবো এই প্রোজেক্টটা হওয়ার পর কিন্তু প্রোজেক্টটা তুমি ভালোভাবে করবে ঠিক আছে আমি তাহলে কালকে তোমাকে এই প্রোজেক্ট নিয়ে সব কাগজপত্র দিয়ে দেবো তুমি কাল থেকে কাজটি স্টার্ট করবে হুম রাখছি